আপনার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে ইতিবাচক কিছু অভিজ্ঞতার কথা বলুন হ্যাঁ আমার কাছে ফোন রয়েছে মোবাইল রয়েছে তার হচ্ছে ইতিবাচক কিছু ভালো দিক হচ্ছে যেমন সবকিছু এখন আর অফলাইনে হচ্ছে না ফোনের মাধ্যমে অনলাইনে হয়ে যাচ্ছে এবং ফোনপে গুগল পে কিছু টাকা না থাকলেও ফোনপে গুগল পে থেকে দেওয়া হয়ে যাচ্ছে এবং ফোনের দ্বারা অনেক কিছু ভালো আছে এবং হচ্ছে করোনার সময় যখন পড়াশোনা হচ্ছিল না তখন অনলাইন ক্লাসে ফোন থেকে মোবাইল থেকে হয়ে যাচ্ছিল এরকম অনেক কিছু ফোন থেকে অনেক কিছুভাবে উপকৃত হয়েছি